হ্যাঁ আমি আসলে আপনার কাছ থেকে রোজ ইয়ে নিই পেপার নিই হ্যাঁ হ্যাঁ ওই বাজারের পাশে যেই বাড়িটা লাল রঙের ওই বাড়িটা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই দাস বাড়ি হ্যাঁ আমি হ্যাঁ আমি আসলে আনন্দবাজার পত্রিকা আপনার কাছ থেকে নিই কিন্তু আমি আনন্দবাজার পত্রিকা আর নিতে চাই না আমি ওটা বর্তমান পত্রিকাটা নিতে চাই আর সঙ্গে আমি আজকালটা নেব আর আরেকটা ওই টেলিগ্রাফ পেপারটা অ্যাড হবে তো কত কী বিল যদি আপনি আমাকে জানিয়ে দেন কোনটার কোন কত টাকা দৈনিক দেব না আমি মাসে দেব আপনি যদি বলে দেন তাহলে আচ্ছা সাড়ে চারশো টাকা আচ্ছা সেটা আপনাদের কতদিনের মধ্যে যেই রকম সময়ে এটা দিতাম সেই সময়েই দিলে চলবে তো হ্যাঁ আমি মাসি মাসিকই দিতাম মানে ওই এক বছর ধরে তো আমার মাসিকই দিয়ে এসেছি

না না আর লাগবে না আর লাগবে না আমি যেই তিনটে বললাম সেই তিনটেই দেবেন আর যেটা বলছিলাম আপনি তো আসেন নটার সময় কিন্তু নটার সময় না এসে আপনি যদি ওটা সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে আসতে পারেন তাহলে খুব সুবিধা হয় কারণ বাড়িতে কার মানে নটার পরে পড়ার মতো লোক সব যারা থাকে তারা সবাই বেরিয়ে যায় ওরা পড়ারই সময় পায় না তো সকাল বেলায় তো আসলে চা খেতে খেতে পড়ে একটু যদি সময়টা এগা এগোতে পারতেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ